আমি খবর খবর চ্যানেল দেখি চব্বিশ ঘন্টা ওইটাই ওই চ্যানেলটা ভাল লাগে আর আমার বেশি পছন্দ হচ্ছে সিনেমাটা সিনেমাটা আমার খুব ভাল লাগে কিন্তু সিনেমা আর এখন আবার সাতটার সময় এখন হয় জগদ্ধাত্রী এই জগদ্ধাত্রীটা আমার এক নম্বর চ্যানেল ওইটা দেখার আর ওটার কোনো কিছু টিভির প্রবলেম হলে আমার মাথা গ গরম হয়ে যায় হল তারপর দিন বারোটার সময় বারোটার সময় আবার পুনরায় দেখি ওটা না দেখা হলেও আমি আবার বারোটার সময় দেখি

আর এখন আর কী খবর দেখবো নানারকম খবর হচ্ছে এ ওর এ দিচ্ছে ওখানেে দিচ্ছে পার্টিগত ব্যাপার হয়ে দুজনার দুজনার ঘাড়ে চাপাচ্ছে এসব কোনো কিছু ভাল লাগে না আমার এমনি খবর কিংবা সিনেমা পছন্দ করি আর চ্যানেল দুটো একটা পছন্দ করি